আমাদের এলাকায় প্রাকৃতিক সম্পদগুলি বলতে কিছু এলাকায় চাষ বাস হয় কিছু জায়গায় এলাকায় চাষ বাস হয় না ওইখানে কিছু বন তৈরি হয়েছে সেই বন থেকে কিছু মানুষ মধু এবং ফুল সংগ্রহ করে জীবিকা নির্ভর করে এছাড়া আমাদের এলাকায় খড়ি নদী প্রবাহিত হয়েছে সেই খড়ি নদীর থেকে কিছু মানুষ জাল টেনে এবং জাল টেনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে